কাজের বাইরে আমার শখ বা আগ্রহ বলতে আমি বাগান করতে ভালোবাসি কাজের অবসরের জন্য আমি গান শুনি নাচও দেখতে ভালোবাসি কিন্তু গান আমি খুব ভালোবাসি শুনতে আমার মন খুব শান্ত হয় খুব ভালো লাগে গান শুনতে